আমার কাছে এখন যে জিনিসটি রয়েছে সেটি হলো টিভি তার ব্যাপারে কিছু ইতিবাচক বা ভালো দিক হলো সে আমরা কোনো কিছু সিনেমা হলে যেটা সেখানে গিয়ে দেখতে হয় না এবং কোথাও সিনেমা হলে গিয়ে দেখতে হয় না আমরা বাড়িতে বসে টিভির মাধ্যমে তা দেখতে পেয়ে যাই এবং টিভি আমাদের অনেক উপকার দেয় আমরা চিপসে কোনো কিছু বই বা মুভি বা গান ভরে টিভির মাধ্যমে চালাতে পারি অনেক জোরে সাউন্ড আসে বা ভালোভাবে বড়ো পর্দায় দেখতে পাই